হ্যাঁ আমি নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি ছোটো থেকেই যেহেতু নাচ শিখি তাই স্কুল কলেজ স্তরে মোটামুটি অনেকগুলো প্রতিযোগিতাতেই আমার অংশগ্রহণ করা হয়েছে তবে সবথেকে ভালোলাগার প্রতিযোগিতা হচ্ছে যেটা পুরুলিয়ার এমএসএ ময়দানের মাঠে হয়েছিলো কারণ সেখানে জেলার বিভিন্ন জায়গা থেকে অনেক শিল্পীরা এসছিল এবং একটা প্রতিযোগিতার মতো প্রতিযোগিতা সেখানে হয়েছিল ওখানে অনেক অনেক শিল্পীরা ছিল অনেক বিখ্যাত নামকরা মানুষজন ছিল যারা যাচাই করছিল আমরা কীরম নাচ করি না করি সে ক্ষেত্রে সেই প্রতিযোগিতাটা আমার মনে থাকবে এবং যেহেতু অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি তার সত্ত্বেও আমার আমি চাই যাতে আমি রাজ্য স্তরের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারি এবং সেখানে সমস্ত ভারতনাট্টামের শিল্পীরা থাকবে এবং বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসবে এবং একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে সকলের মধ্যে সেরকম একটা প্রতিযোগিতাতে অংশ নেওয়ার আমার খুব ইচ্ছে রইল